পরিবহন সম্পর্কে তো চ্যালেঞ্জ তো আছেই কারণ ধরুন আ আমি তো অত পয়সা নেই যে নিজে প্রাইভেট কার করে তো কোথাও যাবো হ্যাঁ আমি যাচ্ছিলাম একটা জায়গায় হ্যাঁ বাসে চেপে যাচ্ছিলাম বাসে যেতে যেতে দেখলাম রাস্তা প্রচুর খারাপ খারাপ মানে এতটাই খারাপ যেমন সিটে আমি বসতে পারছি না এবং অনেক সময় সিটে জায়গা না পেলে যে একজনকে বলবো যে আমি অসুস্থ যে সিটে জায়গা পাচ্ছি না একটু বসতে দিন সেইটাও করছে না কেউ আর রাস্তা এত পরিমাণে খারাপ যে দাঁড়াতেও পারছি না ঠিকঠাক আর সুপারফাস্টে চাপ চেপেও ঠিকঠাক করে যেতে পারছি না কেন কারণ হচ্ছে সুপারফাস্টরা কম্পিটিশান একটা বাসের সাথে আর একটা বাসের কম্পিটিশান শুরু করে দিয়েছে সে সেদিক থেকে এ একটা জীবনের ভয় আছে যে একেই রাস্তা খারাপ হ্যাঁ তার উপরে এত কম্পিটিশন হ্যাঁ এগুলা তো ঠিক নয় কেন আম তারা তো আর ভাবছে না যে বাসের মধ্যে এত প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারের জীবন তারা হাতে নিয়ে যাচ্ছে কারণ তারা কম্পিটিশান করছে আগে যাওয়ার জন্য আগে প্যাসেঞ্জার তোলার জন্য এইগুলা কি ঠিক এইগুলা ঠিক নয় হ্যাঁ কারণ হচ্ছে তাদের হাতে আমাদের জীবন আছে এতগুলা প্যাসেঞ্জার ধরুন ষাট সত্তর আশিজন করে প্যাসেঞ্জার থাকে এক একেকটা বাসে সেই প্যাসেঞ্জারকে নিয়ে তারা যাচ্ছে সেইটা তাদের ভাবা উচিত যে একেই রাস্তা খারাপ তার ওপর তারা যদি এত জোরে যায় তাদের প্যাসেঞ্জারের কত ক্ষতি হবে বাই চান্স কিছু যদি রাস্তার মধ্যে কিছু হয়ে যায় তখন তাদের কী হবে এতগুলা প্যাসেঞ্জারের উপর তাদের দায়িত্ব সেই দায়িত্বগুলো তাদেরকে মেনে কাজ করাটাই উচিত সবথেকে উচিত